সাম্প্রতিক অতীতে অনলাইনে আমি একটি জুতো কিনেছিলাম একজোড়া জুতো সেটি কেনার পর আমার মনে হল যে আমি মস্ত ভুল করেছি তার কারণ তার গুণগত মান একেবারেই ঠিকঠাক নয় এমনকি বিস্ময়কর ব্যাপার এটি যে তার মাপ সঠিক ছিলনা আমি যে মাপ উল্লেখ করেছিলাম তারা ভিন্ন অন্য ধরনের অন্য মাপের একজোড়া জুতো আমাকে পাঠিয়েছিলেন এমনকি যে রঙটি আমি পছন্দ করেছিলাম সেই রঙের সঙ্গে সাযুজ্য বজায় রাখা হয়নি